বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা যদি আমরা না বলতে পারি তাহলে সব বাংলা ইংরেজি কথার মানে আমরা বুঝতে পারবো না বাচ্চাদেরকে তো বাংলা শেখাতেই পারবো না বাংলা ভাষা যদি না শেখানো হয় ওরা বাংলা ভাষাটাই বলতে ভুলে যাবে বাংলা ভাষা যদি না থাকে তাহলে বাংলা বা আমরা যে বাঙালি তার বাঙালির বাঙালি শিক্ষার মধ্যস্থতা থাকবেই না বাংলা ভাষা শেখাটাই আমাদের কাছে সবচেয়ে বাঞ্ছনীয় বাংলা ভাষা যদি না জানা হয় তাহলে কী করে আমরা সব কিছু ভা সব কিছু কথার মানে জানতে পারবো না